আমার পরিবারে আমি ছাড়া আমার হাজব্যান্ড মানে খুবই পছন্দ করে ও বেশির ভাগ এইস মানে গাছে জল সার হু এই সব দেয় খুবই যত্ন করে গাছের প্রতি হ্যাঁ কোন গাছে পোকা ধরলো সেটা দেখে হ্যাঁ কোন গাছে মানে শুকিয়ে যাচ্ছে সব কিছুই ওই খেয়াল রাখে বেশির ভাগটাই কী কোন গাছে কোন সার দিতে হবে সেই দিকে খেয়াল রাখে আর টবে গাছ তো কেননা মাটি দিতে হয় সে দেখবে মাটি কোনটায় কী লাগবে না লাগবে হ্যাঁ নানা ধরনের ও গাছ কিনে নিয়ে আসে ওরও ওর পছন্দ হ্যাঁ গাছের প্রতি মানে ফুলগাছের প্রতি তারপরে নানান ধরনের বাহারি বাহারি গাছ পাতাবাহার নানান ধরনের গাছও ও নিয়ে আসে নিজে লাগায় ওরও শখ ফুলের গাছের প্রতি হুম গাছে কোন গাছটায় কোন সার দিলে কী হবে তারপরে বিসে বেশিরভাগ আবার নিজেই মানে কত সবজির খোসা ফোসা সেগুলো আবার ওইগুলো দিয়েও সার তৈরি করে সার তৈরি করে ও গাছগুলোতে দেয় তারপরে মানে গাছের প্রতি সত্যি বলতে গেলে ওর বেশি মানে টানটা বেশি বেশি যত্নশীলও